অনলাইন থেকে একটা কুলার কিনেছিলাম ভাবলাম কুলারটা খুব ভালো হবে দেখলাম কিছু দিন পর কুলারটা নষ্ট হয়ে গেলো খারাপ হয়ে গেলো আর চলছে না দিয়ে কারেন্ট তো তো বেশি খাচ্ছে প্রচুর খোদ্দার বললো কি কুলার নিয়েছো এ সে দু চারটা পাখা বেশি করে নিয়ে নিতে পারতিস তাহলে হয়তো